ভারতে মানুষরা যে যে ধর্মীয় স্থানগুলি দেখতে পায় সেগুলি হলো দক্ষিণেশ্বর তারাপীঠ পুরীর জগন্নাথ মন্দির কালীঘাট প্রভৃতি ধর্মীয় স্তান ভারতের লোকেরা দেখতে পায় তো এই অনুষ্ঠানে বিভিন্ন রকম রীতি রীতি রয়েছে যেমন সেখানে যেতে গেলে আগে পুজো দিতে হবে পুজো দিতে হবে ঠাকুরের ফুল মালা বা প্রসাদ সেখানে নিয়ে যেতে হয় এবং কিছু কিছু দিন সেইখানে কিন্তু বন্ধ থাকে তো বিভিন্ন রকম রীতি নীতি রয়েছে যেমন পুজো দিতে গেলে সেখানে না খেয়ে অন যেতে হবে এবং নিরামিষই যদি কেউ ভাত হোক বা নি কিছু খাবার খায় তবে সেটাকে নিরামিষ খেতে হবে তো এই রীতি তো তাকে মানতে হবে এবং কোনো মানুষজন যদি যদি চায় যে আমি এটা করবো তাকে সেই রীতি নীতি মেনে চলতে হবে এবার কেউ যদি না করে তো সেখানে তো করা সম্ভব নয় এবং ব বিভিন বিভিন্ন দিনে বিশেষ করে কালীঘাট তারাপীঠ এই সমস্ত মন্দিরগুলিতে কিন্তু মঙ্গলবার শনিবার বিশেষ করে মঙ্গলবার শনিবারে কিন্তু বড়ো করে অনুষ্ঠান হয় এবং এখানে বিভিন্ন রকম মাকে বলি প্রথাও রয়েছে কালীঘাটের বলি প্রথাও আছে তো সেখানে বিভিন্ন রকম এই বলি প্রথার মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠান শুরু করা হয় এবং মন শুরু করা হয় এবং মন মন্দিরে যেটা পুরীর জগন্নাথ মন্দিরে সেখানে রথ যাত্রার সময় সকল মিলে রথ টানা হয় তো বিভিন্ন রকম প্রসাদের আয়োজন করা হয় এবং সেখানেও তারা সবাই ভালো কাপড় পরে যেতে হবে ভালো কাপড় মিন্স মানে মানে কোনো দামি কাপড় নয় তবে সেটা যেন পরিষ্কার হতে হয় তো এই রকম কিছু রীতি নীতি তো আছেই